সালভা রেস্টুরেন্ট থেকে দু প্লেট চাওমিন এক প্লেট চিকেন কষা আর এক প্লেট চিলি চিকেন অর্ডার করেছিলাম তো আমি এক প্লেট চিলি চিকেন বাতিল করতে চাই